বাঁকুড়া পরিদর্শনের জন্য অনেক পর্যটকরা আসে যেমন বাঁকুড়ায় শুশুনিয়া পাহাড়টা থেকে এতো সুন্দরভাবে জল পড়ে জলটা কোথার থেকে আসে কেউ জানে না এই শুশুনিয়া পাহাড়টা দেখতে খুবই ভালো লাগে ঠিক হাতির শুঁড়ের মতোন এছাড়াও বাঁকুড়াতে আপনার বিষ্ণুপুরে এমন এমন মন্দির আছে যা দেখলে মন জুড়ে যায় এই মন্দির পরিদর্শনের জন্য বাইরে থেকে অনেক পর্যটকরা আসে সেখানে নানান ধরনের খেলাধুলা হয় সেই সব খেলাধুলো লোকে দেখে বাঁকুড়াতে এমন এমন খেলাধুলো হয় বাইরে থেকে মানুষ এসে দেখতে পায় গ্রামে নানান রকম খেলাধুলো হয় সেগুলো তো শহরে হয় না যেই কারণে সবাই এসে ওই সব খেলাধুলোগুলো দেখে এছাড়াও বাঁকুড়ার জয় জঙ্গল জয়পুরের জঙ্গলে অনেক হাতি ঘুরে বেড়ায় যেখানে অনেক পর্যটকরা এসে হাতিও দেখতে পায় যেখানে সেখানে হাতি চলে আসে আর তারা ঘুরেও বেড়ায় হাতিদের সামনে পড়লে পর্যটকরা যে যার মতোন হচ্ছে ছবি তোলে এছাড়া পর্যটকদের কার্যকলাপ খুবই ভালো লাগে তারা আসে বলে এ জায়গায় সব কিছু উন্নয়ন হচ্ছে ইনকাম বাড়লে সব কিছু হয় মা যতো মানুষ ঘুরতে আসবে মানুষেরাও ততই ভালো লাগবে কারণ হচ্ছে পর্যটকদের জন্য আমাদের বাঁকুড়ার অনেকটা উন্নতি হয়েছে এবং যে ঘুরতে আসে শুশুনিয়া পাহাড়ে জলটা কোথার থেকে আসে কেউ জানে না সেখানে এসে সবাই স্নানও করে এছাড়াও ওই জলটা অনেকে খেতেও চায় খায় জলটা খুবই ভালো জলটা কেউ জানে না এছাড়াও আপনার বাঁকুড়ায় আসতে গেলে ঘুরতে গেলে খুবই ভালো লাগে কারণ হচ্ছে বাঁকুড়া সব জাগায় হচ্ছে শাল পাতা পাওয়া যায় শাল পাতা থালায় খেতে দেয় এটা খুব কম দামের ভিতরে পাওয়া যায় বলে শাল পাতা সব দোকানে বিক্রি হয় এই শাল পাতা খেতেও পায়